ভারতীয় পরিবহণ ব্যবস্থা হলো উন্নতি উন্নয়ন উন্নয়ন ঘটছে খুবই লোকেরা সাধারণভাবে ভ্রমণ করে বেড়ায় ট্রেনের মাধ্যমে প্লেনের মাধ্যমেও তারা যেতে পারে কিন্তু প্লেন বা আকাশপথে একটু ব্যয়বহুল হয়ে থাকে তাই সকলে একটু কম খরচের মধ্যে ট্রেনের মধ্যে যাতায়াত করে থাকে ভ্রমণের সময়ে দর্শনার্থীদেরকে বা পর্যটকদের নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যেমন তারা অনেকেই প্রথম প্রথম হয়তো আমরা নদীয়া জেলাতে আছি অনেকে বাইরে থেকে আমাদের নদীয়াতে অনেক ঠাকুরের পীঠস্থান রয়েছে সেখানে তারা যখন দেখতে আসে তখন তারা সত্যিই পর্যটক হিসেবে তারা সত্যিই মাঝে মাঝে পথ হারিয়ে ফেলে এবং তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তারা বুঝতে পারে না কোন পথে গেলে তারা পৌঁছতে পারবে এবং তারা কী খাবার খেলে তাদের শরীর ঠিক থাকবে এবং এখানের কোন খাবারটা খুব প্রসিদ্ধ তারা সেটা জানে না পর্যটকরা আসেই যদিও নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে তাই তাদেরকে নানান অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার আগেই নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এটা উন্নত করা সহজ বলতে গেলে আমি মনে করি দর্শনার্থীদেরকে পাশে থাকা বা পর্যটকদের পাশে থাকা লোকাল এরিয়ার মানুষজনের সাথে তাদেরকে ভালোভাবে মিশতে হবে এবং সেখানের সম্পর্কে তাদেরকে আগে প্রথমেই সম্পূর্ণ জ্ঞানটা আহরণ করতে হবে এবং সেই বিষয়টাকে তাকে রপ্ত করতে হবে যে কী করলে বা এখানের মধ্যে কোন জিনিসটা করলে তাদের ক্ষেত্রে ভালো হবে এবং কোনটা করলে তাদের ক্ষেত্রে খারাপ হবে তারা কতটা কী করলে বা জানলে তাদের পক্ষে উপকার হবে তাদের সেটা সবথেকে আগে মাথায় রাখা উচিত সেটা আমি মনে করি